পশ্চিম মেদনীপুরে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আছে তার মধ্যে কয়েকটি হল মেদনীপুর মিশনারি গার্লস মেদনীপুর মিশনারি বয়েজ চন্দ্রকোণা জিরাট যেখান থেকে খুবই স্বল্প পরিমাণ ফিতে ছেলেমেয়েরা পড়াশুনো করতে পারে যার ফলে সকল নিম্নস্তরের মানুষ এবং সকল উচ্চস্তরের মানুষ এর সুযোগসুবিধা নিতে পারে ছেলেমেয়েরা তাদের স্কুলের পড়াশুনো শেষ করার পর কলেজে আসে কলেজের মধ্যে রয়েছে চন্দ্রকোণা বিদ্যাসাগর মহাবিদ্যালয় মেদনীপুর সিটি কলেজ যেখান থেকে বিজ্ঞান এবং কলা বিভাগ দুটোই পড়ানো হয় চন্দ্রকোণা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মধ্যে রয়েছে রসায়নবিদ্যা জীববিদ্যা পদার্থবিদ্যা গণিত এছাড়াও কলা বিভাগের মধ্যে রয়েছে বাংলা ইংরিজি ইতিহাস ভূগোল এছাড়াও আরও অন্যান্য অনেক বিষয় এখান থেকে খুবই কম পরিমাণ ফিতে ছেলেমেয়েদেরকে পড়াশুনো করানো হয় এছাড়াও আছে মেদনীপুর সিটি কলেজ যেখানে বিজ্ঞান ও কলা বিভাগ দুটোই পড়ানো হয় এখানের মধ্যেও ওই সমস্ত বিষয়গুলো আছে এছাড়া আছে মেদনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ যেখানে বাইরে থেকে অনেক ছেলেমেয়েরা আসে পড়াশুনো করার জন্য কারণ এখানে ফি খুবই কম এবং যেটা ব্যয়বহুল তাই ছেলেমেয়েরা বাইরে থেকে এখানে এসে পড়াশুনো করে এবং তাদের পড়াশুনোর কাজ চালিয়ে যায় একটা সময়ের পর তারা ডাক্তার হয়